আমি আসানসোলের শিখা কিচেনওয়্যার দোকান থেকে গ্যাস নিয়েছিলাম সেখান সেই গ্যাসটা গ্যাস ওভেনটা খুব সুন্দর ছিলো সার তার গ্লাসটাও দেখতে খুব সুন্দর ছিলো আকর্ষময় ছিলো এবং আমার বন্ধুরাও যখন বাড়ি এসছে তো সেটা দেখে খুব খুশি হল এবং বললো যে তারাও সেটা কিনতে চায় আর খুব পরিষ্কার পরিছন্ন ছিলো